ঝাড়গ্রাম জেলার কিছু উল্লেখযোগ্য বা ঐতিহাসিক স্থান হলো যেমন রাজার বাড়ি রাজমহল বড়ো দীঘি দুর্গ এই সব বা ওখানকার যে ঝাড়গ্রাম স্টেশন কারণ এখান এখানে এখানে বহু দূর দূরান্ত মানুষ এখানকে বেড়াতে আসে এবং অনেক দিন ধরে থাকে এবং এখানকার আবহাওয়া বা এখানকার পরিবেশ ও অন্যান্য ঐতিহাসিক ঐতিহাসিক খবর ওইখান থেকে শুনে যায় আর এই জায়গা প্রায় সবারই জন্য খোলা থাকে তার কারণ এটা সাধারণ মানুষের মানুষের জন্যই এখানে এই সব কিছু করা হয়েছে